হ্যাঁ আমি একজন গায়িকা গান গাইতে আমার খুব ভালোই লাগে আমি গান শিখছি আজ এই চার বছর হচ্ছে সা প্রথম তো সবাই হাতে ধরেই শেখে গানটা প্রথমে সা রে গা মা পা র থেকে শুরু হয় আস্তে আস্তে গানে আসে তারপরে অনেক বড়ো বড়ো গান শেখা হয় বাংলা হিন্দি সব রকম গান ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুরের গান লোকগীতি কতো কিছুই না শিখছি হ্যাঁ গান করতে খুব ভালোবাসি আমি এমনি মন খারাপ থাকলে গানের মাধ্যমে সব কিছু মনের কষ্ট দুঃখ যেন ভোলা যায় গান করলে সব রকম কষ্ট ভুলে যাওয়া যায় আমি গান করি যখন সকালবেলা উঠে অনেক ভোরবেলায় উঠে রেয়াজটা করতে হয় সেটা ভালোই হয় রেয়াজ করলে ভোরবেলায় কিন্তু সেটা হয়ে ওঠে না একটু ঘুম থেকে উঠতে হয়তো দেরি হয়ে গেলে সাতটা আটটার সময় উঠে রেয়াজ করি সন্ধেবেলা করে রেয়াজে বসি যখন মন চায় তখনই রেয়াজ করা যায় গান এমনই একটা জিনিস যখন ইচ্ছে হবে তখনই রেয়াজ করতে বসতে পারবেন যখন মন চাইবে তখন করবেন একটু গুনগুন করে গান করলেও সমস্যা নেই ভবিষ্যতে আমি একজন গায়িকাও হতে চাই যেন হতে পারি এমনভাবে গানের প্র্যাকটিসটাও করি যাতে আমি ভবিষ্যতে একজন গায়িকা হয়ে উঠতে পারি ভালো গান করতে পারি মন মানুষের মন যোগিয়ে অনেক ভালো ভালো গান করতে পারি যেন ভালো গান এমন একটা ভালো গায়িকা হয়ে উঠতে পারি দরকার নেই বেশি নাম হওয়ার কিন্তু ভালো গানটা যেন আমি পারি ব্যস এটুকুই আমার চাওয়া আমি গানে খুব ভালো হ্যাঁ মোটামুটি ভালোই আমার গলাটা এমন খারাপ না গান আমার খুব ভালোই লাগে